বর্ধমান জেলায় প্রত্যেকটা স্কুলে স্কুলেতেই মেয়ে মেয়েদিনেকে ক্যারাটে শেখানো হয় এবন এবং আমার মেয়েও আমাদের ইস আমার স্কুলে আমাদের এখানে স্কুলে বর্ধমান জেলায় যে স্কুল আছে এ আছে সেখানে আমাদের আমার মেয়েও ক্যারাটে শেখে তা খুব ভালোভাবে ক্যারাটে শেখানো হয় এবং নানারকম এক্সেসাইজ করানো হয় এর ফলে মেয়েদের যে একটা সু মানে মজবুতশীল মজবুতশীল হয়ে থাকে কোনো অসুবিধা হয় নি অসুবিধা হওয়ার কথাই নেই আমাদের এখানে যেভাবে টিচাররা যেভাবে শেখানো হয় ক্যারাটে তাতে মেয়েরা একটা নিজেদের মধ্যে একটা যে জোর বা ক্ষমতাশীল ভাবে থাকতে চায় বা থাকে তাতে কোনো অসুবিধা হবে না নিজের সুরক্ষিত নারীরা করতে পারে এখন তা অনেক কারণ যেমন হচ্ছে আমাদের এখানে এক্সেসাইজ ভালো শেখানো হয় ক্যারাটে খুব ভালো শেখানো হয় তারপরে রান টান এসব নানারকম এক্সেসাইজের ফলে অনেক রকম শেখানোর ফলে স্কুল থেকে আমাদের এখান থেকে নারী খুবই সুরক্ষিত থাকে